আমি দুর্গম রাস্তা দিয়ে বাইকিং করি নি কিন্তু বাইকের পেছনে বসে প্রিয় মানুষের সাথে কিন্তু ঘুরতে গেছিলাম আমি একবার বর্ষাকালে আমার এক বন্ধুর সাথে বেরিয়েছিলাম হঠাৎ করে কিন্তু আমরা এমন এক রাস্তার মধ্যে পৌঁছে যাই যেখানে কিন্তু দুপাশে জঙ্গল এবং মাঝে রাস্তা সেখানে কিন্তু লোকজনের যাতায়াত খুব একটা ছিলো না আমরা কিন্তু সেই দুর্গম রাস্তায় পৌঁছে যাওয়ার পরে যাচ্ছি তো যাচ্ছি অনেকটা পথ যাওয়ার পরে আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু অন্য পথে চলে এসেছি রাস্তাটি কিন্তু বেশ দুর্গম হওয়ায় আমাদের কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে খুব সমস্যা হয়েছে তবে তার যা আনন্দ তা কিন্তু বলার যোগ্য না ভীষণ আনন্দ পেয়েছি সেটা করে আমরা